তোমাদের এলাকার সামাজিক ব্যবস্থা একটু বিবরণ দাও আমাকে আমাদের আমাদের এলাকার সামাজিক বিবরণ হলো আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে পছন্দ করি এবং আমাদের পূজা অনুষ্ঠান তিথিতে আমরা সবাই একসাথে আমোদ আনন্দ ফুর্তি করতে পছন্দ করি এবং সবার সবাই সবার সাথে মিলেমিশে থাকি সবার কাজে সবাই সাহায্য করি আমাদের